উল্কাপাত উল্কাপাত হ্যাঁ আমরা বৈজ্ঞানিক ভাষায় যাকে উল্কাপাত বলি আমরা আবার বাঙালিরা চলতি কথায় তাকে তারা খসা বলি একবার আমি দেখেছিলাম উল্কাপাত আমি মাঠ থেকে বাড়ি আসছি আর দেখি উল্কাপাত হয়েছিল বাবা গ্রামটা পুরো আলোতে ভরে গিয়েছে আমি তো অবাক চমকে গিয়েছি আমি বলি কী হলো দেখি যে উল্কাপাত চারিদিকে আলো আলো আলো বাবা উল্কাপাত এত খুশি এত ভালো লাগে আমার কিন্তু প্রথমবার আবার উল্কাপাত দেখে আমার একটা কথা মনে পড়ল ওই যে কালী পুজো আছে না যে ঝুরঝুরি বাচ্চারা যে ঘোরায় ঠিক তেমনটাও লাগে দেখতে আবার আমার খুব ভালো লেগেছিল দেখতে উল্কাপাত আবার আর একটা জিনিস আমরা যেমন ঠাকুরের কাছে হাত জড়ো করে মনে মনে অনেক কিছু প্রার্থনা করি আবার উল্কাপাতের সময় নাকি মনে মনে অনেক কিছু প্রার্থনা করলে চাইলে নাকি আবার পাওয়া যায় আমার তো মনের ভিতরে অনেক বাসনা কামনা ছিল আমি আমার হাত জড়ো করে উল্কাপাত যে দিকে হচ্ছিল সেই দিকে ঘুরে আবার অনেক কিছু মনে মনে চেয়েছিলাম সেগুলো কিন্তু আমার মনের মধ্যেই আছে ওটা কিন্তু সবার সামনে প্রকাশ করতে নেই আমার কিন্তু মনের আশা ঠিক পূরণ হবেই হবে আমার কিন্তু খুব ভালো লেগেছে উল্কাপাত